আমি উদয়পল্লি বাজারের প্রশান্ত ইলেকট্রিক্স দোকান থেকে একটি সিলিং ফ্যান ক্রয় করেছি সিলিং ফ্যানটি খুব সুন্দর যেমন আপনার দামটা একটু বেশি হয়তো কিন্তু আওয়াজটা কম হয় ইলেকট্রিক বিলটা কম আসে এবং লংজিভিটি বেশি এই জন্য আমি এই ইলেকট্রিক ফ্যানটি ক্রয় করেছি